আমাদের এখানে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ থাকে যদি কোনো দুর্যোগ বা বৃষ্টি হয় তখন সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে বিভিন্ন ঋতুতে আমাদের জীবনের খুব বাজে প্রভাবিত করে যদি গ্রীষ্মকালে অনেক সময় কালবৈশাখী ঝড় ওঠে সে ক্ষেত্রে যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানুষ গরমে থাকতে পারে না এবং পাখা ছাড়া তো মানুষ গরমে থাকতেই পারে না সে ক্ষেত্রে প্রচন্ড গরম লাগে তো অস্বস্তি একটা তো আছেই এবং বর্ষাকালে অথবা বন্যার সময় যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় সে ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দিতে পারে এখনকার যুগে বাড়িতে তো সবার বাড়িতেই মোটর বা পাম্প এগুলো তো আছেই তো এর ফলে মাটির তলা থেকে জল ওঠে যদি কারেন্ট না থাকে এবং বিচ্ছি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে সে ক্ষেত্রে মোটর চালাতে পারেনা তখন কী হয় তখন আমাদের জল ওঠে না এবং জলের খুব অভাব দেখা দিতে পারে এবং এবং সেই সময় তো খুবই অসুবিধা হয় এবং এছাড়াও বিভিন্ন আরও অন্যান্য ঋতুতে কারেন্ট চলে গেলে মানুষ সেই ক্ষেত্রে খুব অসুবিধায় পড়ে এবং এখন তো কারেন্ট ছাড়া কিছুই হয় না এখন অনেক সময় রান্নার ক্ষেত্রেও কারেন্টের ব্যবহার হয় যেমন মাইক্রোওভেন ইলেকট্রিক কেটলি এগুলোর ফলেও মানুষ রান্না বান্না করে সেক্ষেত্রে তাদের একটা দিক দেখা যেতে পারে তারা খুবই অসুবিধায় পড়ে এছাড়াও কারেন্ট না থাকার কারণে মানুষ অন্যান্য বৈদ্যুতিক যেমন টিভি মোবাইল ফোন এগুলো ইউজ করতে পারে না কারণ চার্জ না থাকার ফলে তারা দেখতেই পারে না এগুলো সাহায্যেও তারা বিভিন্ন খবর তথ্য এগুলো জানতেই পারে সেহেতু কারেন্ট বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়